হ্যাঁ আমাদের এলাকায় বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব পালন করা হয় যেমন প্রথমেই হিন্দুদের সব থেকে বড়ো উৎসব হচ্ছে দুর্গা পূজা তো দুর্গা পূজা হয় শরৎকালে তো এই সময় কাশফুল ফোটে তো একটা আলাদাই মানে আবহাওয়া থাকে এই দুর্গা পূজায় প্রচণ্ড আনন্দ হয় ঘোরা ফেরা খাওয়া দাওয়া তারপর প্রথমে দুর্গা পূজায় মজা হয় হচ্ছে পঞ্চমী ষষ্টী সপ্তমী অষ্টমী নবমী দশমী এইকটা দিন প্রচণ্ড মজা হয় এবং তারপর অষ্টমী অঞ্জলি দেওয়া হয় আমরা সকালবেলা সবাই শাড়ি পরে প্রথমে স্নান করে তারপর শাড়ি পরে সেজে গুজে অঞ্জলি দিই তারপর দশমী দশমী হচ্ছে মায়ের বিদায়বেলা ভাসান হয় ভাসানেও আমরা সবাই মিলে নাচতে নাচতে যাই এটা হচ্ছে তারপর দশমীতে সিঁদুর খেলা হয় এভাবে দুর্গা পূজাটা প্রচণ্ড আনন্দিতভাবে কেটে যায় তারপর হচ্ছে দোল দোলে হচ্ছে আমাদের দোলেও প্রচণ্ড মজা হয় সবাই রঙ খেলে আবির খেলে নৃত্য পরিবেশন করে হ্যাঁ তারপর একে অপরের গুরুজনদের পায়ে আবির দেওয়া হয় হ্যাঁ এগুলোর মাধ্যমে দোল আমরা উদযাপন করি তারপর ঈদ ঈদ হচ্ছে একটা শ্রেষ্ঠ উৎসব তো মুসলমানদের শ্রেষ্ঠ উৎসব তো ঈদ যখন হয় তার আগে রমজান মাস পালন করা হয় তিরিশ দিনের সবাই রোজা করে সকালে খাবার খাওয়ার পর তারাস মানে ভোরে খাবার খেয়ে নেয় তারপরে সারা দিন উপোস করে বিকেলবেলা রোজা ভাঙে এইভাবেই তারপর খ্রিস্টানদেরও যেমন বড়োদিন পালন করা হয় মানে সমস্ত ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়